পূর্ব বর্ধমানের হচ্ছে আমাদের বাস ট্রেন বিভিন্ন টোটো এইগুলো বিমানবন্দর আমাদের পূর্ব বর্ধমানে বিমানবন্দর নেই এছাড়া মানুষের বিকল্প সাশ্রয় সাশ্রয় আর আর এছাড়া কিছু নাই এতে এ সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে কিছু কিছু জায়গায় সেই সমস্যাগুলো আমরা এখন ঠিক হাইওয়ে বা জাতীয় সড়ক এইগুলোর মাধ্যমে কিছুটা হয়তো সুবিধা লাভ করছে